ভারতের বিভিন্ন স্থান সারা বিশ্বে তাদের ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যিক গুরুত্বের জন্য বিখ্যাত ভারতের কিছু জায়গায় অবশ্যই যেতে হবে সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম হল আগ্রার তাজমহল কারণ এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এবং মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রীর স্মৃতিতে এটি নির্মিত এই তাজমহলের অপরূপ সৌন্দর্য এবং স্থাপত্য পর্যটকদের আকর্ষণ করে বারাণসীতে অবশ্যই যাওয়া দরকার কারণ এটি ভারতের অন্যতম প্রাচীন শহর এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে প্রচুর ঘাট ও মন্দির আছে মুম্বই শহরে অবশ্যই যাওয়া দরকার কারণ একে ভারতের আর্থিক রাজধানী ও বলিউডের কেন্দ্র বলা হয় এখানে হিন্দি সিনেমার এখানে হিন্দি সিনেমার অনেক নায়ক নায়িকারা রয়েছে এছাড়াও এখানে রয়েছে প্রচুর পর্যটন কেন্দ্র যেমন গেটওয়ে অফ ইন্ডিয়া হাজি আলি দরগা এলিফ্যান্টা গুহা চৌপাটি জুহু সমুদ্র সৈকত ইত্যাদি এছাড়াও মুম্বইয়ের পাওভাজি বড়াপাও ফুচকা খুবই বিখ্যাত এই সব খাবারগুলো খাওয়ার জন্যও মানুষ মুম্বই যায় এছাড়াও শিলং যাওয়া দরকার কারণ এটি মেঘালয়ের রাজধানী একে আকাশের শহর বলা হয় এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং পাহাড়ি আবহাওয়া পর্যটকদের পর্যটকদের আকর্ষণ করে জয়পুর যাওয়া দরকার কারণ একে গোলাপি শহর বলা হয় এটি রাজস্থানে অবস্থিত জয়পুর তার রাজকীয় দুর্গ হাভেলি এবং স্তাপত্য কীর্তির জন্য বিখ্যাত এছাড়াও জলপাইগুড়ি জেলায় অবশ্যই যাওয়া দরকার এটি উত্তরবঙ্গের এই শহরটি কোচবিহার রাজবংশের ঐতিহাসিক স্থাপত্য এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এছাড়াও জলপাইগুড়ি জেলায় রয়েছে জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্য এখানে এক শৃঙ্গ গন্ডার হাতি বাইসন ইত্যাদি নানা ধরনের প্রাণীও দেখা যায় লাদাখে তো অবশ্যই যাওয়া দরকার কারণ এটি হিমালয়ের মধ্যে অবস্থিত এই এলাকা খুবই চমৎকার এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য এটি জনপ্রিয়